আমি অ্যামাজন থেকে একটা সালোয়ার কিনেছি সালোয়ারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ সালোয়ারের কাপড়টা গুণগত মান খুব ভালো এবং কাপড়ের রঙও খুব ভালো কাপড়টা সুতির হওয়াতে পরে খুব স্বস্তি বোধ করেছি